আমার জীবিকা অনেকটা বেশি পরিমাণে বিদ্যুতের ওপর নির্ভর করে আমি বাজারে একটা দোকানে ফাস্ট ফুডের বিক্রেতা গত পাঁচ বছর পাঁচ বছর ধরে আমি বা বাজারে বিক্রয় আমার বাজার বিক্রয় বর্তমান এই বিক্রয়ের জন্য আমাকে অনেকটা বিদ্যুতের ওপর নির্ভরশীল থাকতে হয় দোকানে আমার ছটা লাইট আছে এবং কিছু বিদ্যুতের উপকরণ আছে যা বিদ্যুতের ওপর চলে এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল উপকরণগুলি আমার ব্যবসাকে সঠিকভাবে গতিশীল রাখে তবে আমি কিছু অসুবিধার সম্মুখীন হই যখন বিদ্যুৎ সঠিকভাবে থাকে না যেমন কারেন্ট চলে গেলে আমার বিক্রয় স্থগিত হয়ে যায় এবং যারা ক্রেতা তারা তাদেরকে সঠিকভাবে আমি খা খাবারের যোগান দিতে পারি না এবং সেখানে কিছু অসুবিধার সম্মুখীন আমাকে করতে হয় এবং এছাড়া বিদ্যুতের ওপর নির্ভরশীল যে সমস্ত উপকরণগুলি থাকে সেগুলো সঠিকভাবে চলতে পারে না যার জন্য ফাস্ট ফুডের ব্যবসার ক্ষেত্রে যেটা একটা অসুবিধার সৃষ্টি করে এবং আমার খাবার তৈরি বিভিন্ন ধরণের ফাস্ট ফুড তৈরিতে অনেকটা বিঘ্ন ঘটে বিদ্যুতের অনুপস্থিতিতে আমি যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করি সেগুলোর মধ্যে পড়ে মোমবাতি চার্জার লাইট এবং কিছু আলাদা ধরণের বৈদ্যুতিক বাল্ব যেগুলো অনেকটা তৎকালীন অবস্থাতে আমাকে সাহায্য করে বিদ্যুতের অনুপস্থিতিতে আমি জেনারেটার কখনো কখনো ইউস ব্যবহার করি ইনভার্টারের ব্যবস্থা এখানে সাধারণ বিভিন্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিভিন্ন ধরণের উচ্চবিত্ত ফ্যামিলিতে বর্তমান আছে এবং যখন কারেন্ট থাকে না তখন কখনো কখনো আমিও ইনভার্টারে ব্যবস্থা ব্যবহার করে থাকি